গ্রামাঞ্চলের প্রধান শিল্প হচ্ছে কৃষি শিল্প অবশ্যই আমি এই শিল্পকে সমর্থন করি এই শিল্পকে উন্নতি লাভ করানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে যেমন কৃষিজ ফসল সংরক্ষণ করার জন্য কৃষি সরবরাহ স্টোর ইত্যাদির প্রয়োজন রয়েছে তাছাড়া গ্রামাঞ্চলে আর একটি শিল্প হচ্ছে গবাদি পশু পালন করা সেই প্রাণী সম্পদগুলিকে সরবরাহ করার জন্য স্টোরের প্রয়োজন রয়েছে তারপরে কৃষির যে ফসল সে সমস্ত ফসলগুলিকে ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য কৃষকের সম্পূর্ণ একটি ন্যায্য বাজারের দরকার সে বাজারের প্রয়োজন রয়েছে তাছাড়া কৃষি প্রজনন প্রয়োজন রয়েছে নানা ধরনের কৃষি যুক্তি নানা ধরনের সরকারি পরিষেবার প্রয়োজন রয়েছে